উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে ভারতবর্ষের মধ্যেও অনেক ধরনের পার্থক্য জায়গা আছে তার মধ্যেই হচ্ছে একটা উত্তর শ্রেণী আর একটা দক্ষিণ শ্রেণী দক্ষিণ শ্রেণীর লোকরা ওদের ভাষাটা অনেকটা আমাদের প্রাচীন ভারতের সংস্কৃতি প্রাচীন ভাষা সংস্কৃত থেকে এসেছে সেখান থেকেও রূপান্তর হয়ে কিন্তু অনেকেই বলে যে হিন্দি ভাষাটাও যেটা পুরোপুরি ভারতবর্ষের প্রচলিত ভাষা হয়ে দাঁড়িয়েছে এখন হিন্দি সেই ভাষাটাও কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে সেই একই ভাষা থেকে এসেছে উত্তরের লোকরা তাদের ভাষার সাথে অনেক বিদেশি ভাষার সাথে এক সাথে করে কথা বলে তাদের পোশাক আশাক অনেকটাই আলাদা দক্ষিণের থেকে দক্ষিণে খুব সাদামাটা ধুতি এখনো ব্যবহৃত হয় সেখানেতে দক্ষিণ দক্ষিণেতে ধুতি আর উত্তরেতে পুরো শার্ট প্যান্ট যেটা মানুষের সুবিধা ক্ষেত্রে ব্যবহৃত বলা যেতে পারে তারা করে এই দুই উত্তর আর দক্ষিণ ভারতের শ্রেণীর লোকেদের মধ্যে খাওয়া দাওয়াও অনেক তফাৎ আছে যেখানেতে উত্তরেতে বেশিরভাগ লোক রুটি ডাল এগুলোর ওপরে থাকেন সেখানে দক্ষিণের লোকরা বেশিভাগ নারকেল তেল বা নারকেল জাতীয় ইডলি ধোসা এই সব খাবারের ওপরে তারা বেশি ইয়ে করে ভারতবর্ষ সবা সবাই এটা জানে যে ভারতবর্ষতে প্রথম বর্ষা দক্ষিণেতেই ঢোকে উত্তরে সবার শেষে বর্ষা ঢোকে উত্তরের লোকরা অনেকটা নিজেদের কর্মঠ জীবনে অনেক কম্পিউটার বা ইলেট্রনিক্স আইটির দিক দিয়ে তারা খুব এগিয়ে সেটা দক্ষিণের লোকরাও এগিয়ে কিন্তু তারা তাদের কালচারের সাথে তাল মিলিয়ে এখনো চাষবাস অনেক কিছুই দেখাশোনা করেন তাদের অনেকেরই বাড়িতে এখনো চাষের থেকেই মেন সোর্স অফ ইনকাম হয়ে থাকে